হ্যাঁ স্যার আমি কম রেঞ্জের মধ্যে একটা ভালো মোবাইল নিতে চাই তো আপনি কম রেঞ্জের মধ্যে একটা ভালো মোবাইল নিতে চাই আমি আমার এমআইয়ের মোবাইল পছন্দ

দশ হাজারের মধ্যে হলেও বেটার হয়

আচ্ছা রেডমি এইটটা দশের মধ্যে হয়ে যায় আচ্ছা তো ওটার ফেসিলিটি কেমন কী আছে কী কী পাওয়া যাবে হ্যাঁ

আচ্ছা আচ্ছা আর তাছাড়াও এম এমআই ছাড়াও আদার্স রিয়েলমি বা স্যামসাংয়ের কী হবে আচ্ছা ঠিক আছে আপনি বারো কি তেরোর মধ্যেই বলুন না আচ্ছা ওটার কী কী ফেসিলিটি আছে ও ব্যাক ফিঙ্গার প্রিন্ট না সাইড ফিঙ্গার প্রিন্ট না ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আচ্ছা আর আচ্ছা তাহলে রিয়েলমির ওটাই কমের মধ্যে নাকি আচ্ছা তাহলে দোকানটা কটার সময় খোলেন আচ্ছা ঠিক আছে তাহলে বিকালের দিকেই যাচ্ছি